হ্যাঁ বলো শুনতে পাওয়া যাচ্ছে তুমি বলো জোরে

আমি খাট নেব ফার্ণিচারের হ্যাঁ ওটা কীরকম দাম

হাজার টাকা রেট আর কী কাঠের কী কাঠের ও শালবোনা ও আচ্ছা রং কী রং দেবেন আচ্ছা আচ্ছা টাকা কি পেমেন্ট করতে হবে আচ্ছা হাজার পাঁচেক দেবো এখন এখন হ্যাঁ যখন আনব আর তখন দিয়ে আনব